হ্যাঁ আমরা গেছিলাম সুন্দরবনে আম্ফানের যে ঝড় হয়েছিল এতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে কারো ঘর বাড়ি ভেঙে গেছে জলে ভেসে গেছে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা তাদের খাদ্য দিতে গেছিলাম জামাকাপড় দিতে গেছিলাম মাথার ওপর ছাদ ছিল না ত্রিপল দিতে গেছিলাম বাসনপত্র জামাকাপড় তাদের ওষুধপত্র অনেক কিছুই তাদের দিতে গেছিলাম তাদের খাওয়ার কিছু ছিল না তাদের মুড়ি চাল ডাল জামাকাপড় অনেক কিছুই দিয়ে তা দিতে গেছিলাম দিয়ে তাদের সাহায্য করতে গেছিলাম আমাদের একটা গ্রুপ বানিয়েছিলাম আঠেরো কুড়িজনের সেই সবাই মিলে সবাই মিলে চাঁদা তুলে সেই চাঁদা দিয়েই তাদেরকে সাহায্য করে এসেছি